আমি এই রক ক্লাইম্বিং খেলা নানারকম ছবি বা টিভিতে দেখেছিলাম এইভাবেই আমার খুব ইচ্ছে করেছিলো এই খেলায় প্রবেশ করতে কারণ এই খেলার মাধ্যমে পর্বতের শিখরে পৌঁছানো যায় এই খেলার জন্য শারীরিক এবং মানসিক চাহিদার প্রয়োজন হয় এবং এটি পূর্ব পূরণ করার জন্য একজন পর্বত আরোহীর শক্তির প্রয়োজন হয় সহনশীলতার প্রয়োজন এবং তৎপরতার প্রয়োজন যেটি আমার মধ্যে রয়েছে বলে আমার মনে হয় এবং আমি চেষ্টাও করেছিলাম এই খেলায় প্রবেশ করতে আমার সবসময়ে শখ ছিলো পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরে যাওয়ার জন্য তাই নিজেকে তৈরি করেছিলাম ওই পর্বতে যাওয়ার জন্য কিন্তু ওই পর্বত থেকে পরে যাওয়ার ঝুঁকি থাকে এবং পাহাড় কেটে বরফ থাকে তারপর শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে তার জন্য ওষুধের প্রয়োজন হয় যত উঁচুতে উঠব অক্সিজেনের অভাব দেখা দিতে পারে আমি একবার পাহাড়ে ওঠার সময়ে অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা দিয়েছিলো বরফে ঢাকা পাহাড় ছিলো এবং বরফ কাটার যন্ত্র নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম সেই জন্য খুব ব্যর্থ হয়ে ফিরে এসেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম এইরকম নানারকম সমস্যার সম্মুখীন দেখা গিয়েছিলো তাই আবার প্যাকেটজাত খাবার নিয়ে গিয়েছিলাম প্যাকেটজাত খাবার শেষ হয়ে গিয়েছিলো পাহাড় পর্বতে প্যাকেটজাত খাবার পাওয়া যায় না উঁচু শিখরে পৌঁছানোর সময়ে তাই পাহাড়ে যাওয়ার সময়ে এই পরিমাণমতো খাবার ওষুধপত্র অক্সিজেন সিলিন্ডার বরফ কাটার যন্ত্র সব গুছিয়ে নিয়ে যেতে হবে যাতে পাহাড়ের শিখরে পৌঁছাতে অসুবিধে না হয় তা না হলে এই ধরণের বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হয়েছিলো হতে পারে